আমার জীবনের সব থেকে দামি জিনিস হল আমার দাদুর দেওয়া একটি ঘড়ি যে ঘড়িটি আমার কাছে অনেক অমূল্য কারণ আমার দাদুর ওর মধ্যে স্মৃতি জড়িয়ে আছে এবং ওই ঘড়ি এখন মডেল বাজারে কোনোখানে নেই যে জিনিস্টা সব থেকে হলো যে আমি কোনো দিন ওটা আমার হৃদয়ের কাছ থেকে আলাদা করতে পারবো না দাদুর ওটার একটা দাদুর স্মৃতি দাদুর একটা কে মনে রাখা আমার একটা ব্যবস্থা বলতে পারেন যে ওই ঘড়িটি আমি প্রত্যেক নিয়ত ঘড়িটিকে আমি দেখি আমার দাদুর যা শিক্ষা দাদুররা স্মৃতি মনে আসে তা আমি স্মৃতিচারণ করি এবং ঘড়িটি আজ পর্যন্ত আমার কাছে খুবই অমূল্য জিনিস হয়ে রয়েছে কারণ ওই ঘড়ি আজ পর্যন্ত মডেল আমি বাজারের কোনোখানে দেখিনি